একটি নবজাত শিশু প্রথম বছরে সে হামা দেয় তারপর আস্তে আস্তে হাঁটার জন্য কিছু ধরে দাঁড়াবার চেষ্টা করে কিছু বলার চেষ্টা করে নিজের মতো নিজে খেলা করে কখনও কাঁদে কখনও হাসে কখনও কথা বলার জন্য চেষ্টা করে কোনো জিনিস হাতে নিয়ে খেলার জন্য চেষ্টা করে তার পর হচ্ছে কিছু হচ্ছে মা বাবা বলতে শেখে তার পর